আমরা যখন রাস্তায় বের হই তখন আমাদের চোখের সামনে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলোই আমরা মনের মধ্যে উপস্থাপন করেই আমরা খাতার মধ্যে লিখি তো লেখার পরে আমাদের থেকে যারা বড়ো লেখক আছেন আমরা তাদের কাছে সেই লেখা নিয়ে যাই তেনারা আমাদের লেখাগুলো পড়েন পড়ে যেখানে ভুল হয় সেই ভুলগুলোকে তারা সংশোধন করে দেন আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিয়ে আমাদের লেখাগুলোকে আরও সুন্দর করে তোলেন